আমার জেলা মেদিনীপুর জেলা মেদিনীপুর জেলা ঐতিহাসিকভাবে বিশেষ উল্লেখযোগ্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জন্য শুধু ভারতীয় স্বাধীনতার জন্য মেদিনীপুর জেলা নয় রাজ্যের মধ্যে নয় গোটা ভারতের জন্য বিখ্যাত এখানে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়েছিল এবং মাতঙ্গিনী হাজরা এখানকার বিশেষ উল্লেখযোগ্য ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি শহীদ হয়েছিলেন এবং ক্ষুদিরাম বসু পশ্চিম মেদিনীপুর জেলার বর্তমানে কেশপুর থানার অন্তর্গত মৌবনীতে জন্মগ্রহণ করেছিলেন এবং শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতের মধ্যে ক্ষুদিরামের নাম এক এবং অদ্বিতীয় হয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামের জন্য পশ্চিম মেদিনীপুর ঐতিহাসিক শহরের জন্য বিশেষভাবে বিখ্যাত এবং প্রসিদ্ধ হয়ে রয়েছে পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর শহরকে দুইভাগে বিভাজন করা হয় দু হাজার দুই সালে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং পরবর্তীকালে ঝাড়গ্রাম জেলাও পশ্চিম মেদিনীপুর থেকে বিভাজন করা হয় এবং সেটা আলাদা করা হয় তো মেদিনীপুর জেলাকে বর্তমানে তিন ভাগে ভাগ করা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তো পশ্চিম মেদিনীপুর জেলা স্বাধীনতা সংগ্রামের জন্যই শুধু পশ্চিম মেদিনীপুর জেলাটা ভারতের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য শুধু রাজ্য নয় ভারতের জন্যও উল্লেখযোগ্য